হুম হ্যালো হ্যাঁ বলুন

আরে না অ্যাকচুয়ালি পূজার সিজেন তো এবার আমার দোকানে অনেকগুলো লেবার নেওয়া হয়েছে হ্যাঁ এবার কাটিং ওরা খুব একটা ভালো খারাপ করে না কিন্তু কি সমস্যা হয়েছে

আচ্ছা দাদা আপনি চিন্তা করবেন না আপনি একটু পাঠিয়ে দেবেন আমরা ঠিক করে দেবো কী বলুন তো পুজো ও আপনি আর কিছু করার নেই অ্যাকচুয়ালি কাজের চাপ আর এখন পুজোর সময় তো পুজোর সিজেনে এখন প্রচুর চাপ আসছে তো এবার এগুলো নিজে হাতে করাটাও সম্ভব না বুঝলেন তো

আচ্ছা আপনার আচ্ছা ঠিক আছে আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা